আমার একটা পার্সেল আছে আপনি কোথায় আছেন আচ্ছা বলছিলাম আপনি কি তোমার আচ্ছা আমার ফোনে তো কোনো অনলাইন পেমেন্টের অপশান নেই আমি ক্যাশ অন ডেলিভারিতেই পেমেন্টটা করবো হ্যাঁ না না না ম্যাডাম আমি ক্যাশ অন ডেলভারিতে করবো কেন আমার কাছে অনলাইনের কোনো অপশান নেই আর আমি অনলাইন ইউসও করতে পারি না না না না না ম্যাডাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি খুচরো রাখছি আপনি আসুন না না কোনো অসুবিধা নেই আপনি আসুন আমি খুচরো রেডি রাখছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা